আমার রাজ্যে শিক্ষা ব্যবস্থাই বাংলা ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা বাঙালি সাধারণত বাংলা ভাষাই বুঝি বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষাতেই কথা বলতে আমরা স্বাচ্ছন্দ্যবোধ অনুভব করি বাংলা কথা শুনতেই আমরা অভ্যস্ত বাংলা ছাড়া অন্য ভাষা হলে সকল ছাত্রছাত্রীরই অনেক পরিমাণ অসুবিধে হত যখন কোনো ছোটো শিশু শিক্ষাগ্রহণ করতে শুরু করে তখন তাদের সর্বপ্রথমে মাতৃভাষাই শেখানো হয় তাই বাংলা ভাষা শেখানোটাই সর্বোত্তম বলে আমি মনে করি বাংলা ভাষা আমাদের জন্য সর্বোত্তম সেরা কোনো ছোটো বাচ্চাকে যখন তার মাতৃভাষা শেখানো শুরু করা হয় তখন সে শিখতে সবসময় স্বাচ্ছন্দ্যবোধ অনুভব করে তাই বাংলা ভাষা আমাদের শিক্ষা ব্যবস্থাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই আমি মনে করি বাংলা ভাষাই আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করার জন্য বা দান করার জন্য সর্বোত্তম এবং সর্বোত্তম থেকে সর্বোত্তম একমাত্র উপায়